হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কী ব্যাপার বলুন আচ্ছা হুম হুম আচ্ছা আচ্ছা তা কী কী সাইজ মানে এক্স এল না স্মল না ডবল এক্স এল এমনি করে কিছু

মানে বড় চাই না কি এক এক সাইজ বড় চাই আচ্ছা তা সেম সেম ডিজাইন সেম ডিজাইন আর কালারটাও আচ্ছা আচ্ছা আমি দেখছি আমার কর্মচারীদের একটু জিজ্ঞাসা করছি যে এসে গেছে কি না

সে তো আমাদের নববর্ষ উপলক্ষে অনেক কিছু এই এসেছে এবং এখানে অনেক রিজনেবল রেটে শাড়ি আমরা দিতেও পারি হুম আমাদের এখানে কাস্টমাররা সব নিয়ে খুব খুশি হয় তারা বারবার আবার আসে আমরাও চাই কাস্টমারদের নিয়েই তো আমাদের থাকতে হয় এবং যতটা পারি তাদের সন্তুষ্ট করতে এবং রেটটাও একটু যাচাই করে নেবেন বাইরের থেকে বেশ ভালো মানে বেশি না হ্যাঁ আর কোয়ালিটি হ্যাঁ আমি আমি আমি জানাচ্ছি জানাচ্ছি

হ্যাঁ এখানে এলে আরও ভালো হয় আমাদের সানডেটা ক্লোজ থাকে হুম রবিবার দিন আর রবিবার বন্ধ থাকে রবিবার হাফ বেলা থাকে তো ওই সময়ের মধ্যে আসতে পারলে ভালো আর বাকি সবদিন খোলা থাকে কোনো অসুবিধা নেই তাহলে ঠিক কবে কবে আসছেন

হ্যাঁ এই তো কনট্যাক্ট নাম্বার থাকল কনট্যাক্ট নাম্বার থাকল আচ্ছা ও রবিবার দিন ছুটি তাহলে না একবেলা থাকছে একবেলা থাকছে খোলা হুম হুম হুম হুম আর না হলেই তো কনট্যাক্ট নাম্বার রয়েছে ফোন করে আসুন হুম হুম হুম হুম হুম হুম আর মানে আমরা অনলাইন পেমেন্ট করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেটিএম অনলাইন মানে পেটিএম নাম্বারে ক্যাশ অন ডেলিভারি করি না আগে টাকা অ্যাডভান্স করলে আমরা এটা পাঠাই হুম সেটা আমাদের একটা ফেসবুক ফেসবুক গ্রুপ আছে মানে পেজ আছে সেখানেও আমাদের মাঝেমধ্যে লাইভ হয় সেটা ফলো করতে পারেন হুম হুম স্ক্রিনশট নিয়ে পাঠাবে হুম

হুম হুম না এলে তো খুবই ভালো হয় আরও পাঁচটা দেখে পছন্দ হবে হুম হুম কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই হুম আচ্ছা কিন্তু পেমেন্ট করার পর স্ক্রিনশটটা দেবেন হুম হুম হুম হুম হুম হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ